ভারতের গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কের মধ্যে আগ্রার তাজমহল দিল্লির ইণ্ডিয়া গেট কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া অমৃতসরের গোল্ডেন টেম্পল এবং রাজস্থানের হাওয়া মহল এছাড়া গ্রীষ্মে একজন পর্যটক মানালি দার্জিলিং এবং মুসৌরিতে যেতে পারেন নৈনিতাল গ্যাংটক কাশ্মীর ধর্মশালা উটি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের গ্রীষ্মকালেই সবথেকে মানুষ যাতায়াত করে থাকে এবং এই জায়গাগুলি গ্রীষ্মকালের জন্য সবথেকে উপযুক্ত জায়গা এবং এই জায়গাগুলিতে মানুষ উপভোগ করতে যায় গরমকালের বিশেষ গরম থেকে মুক্তি পাওয়ার জন্য